পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা নামক একটি স্থান রয়েছে এবং এখানে একটি এমন একটি গল্প প্রচলন রয়েছে যা দ্বারা এই চন্দ্রকোনা নাম কেন আসছে সেটা জানতে পারা যায় এই গল্প বা কিংবদন্তীগুলি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার যে সাংস্কৃতিক ঐতিহ্য প্রকাশ করে তা হল আমরা লোকমুখে জানতে পেরেছি রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে এখন এই জায়গার নাম হয়েছে চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে ঘাটালের শিলাবতী নদীটি সম্পর্কে এমনই এক আকর্ষণীয় গল্প আছে যেটা আমার জানা লোকমুখে শোনা যায় রাজা চন্দ্রকেতু যখন যুদ্ধ জয় করার জন্য এসেছিলেন আমাদের চন্দ্রকোনা শহরে তখন তিনি ঘাটালে অবস্থিত শিলাবতী নদীতে স্নান সেরে এসেছিলেন এবং তিনি ওই শিলাবতী মাকে প্রণাম করে জানিয়েছিলেন উনি যদি এখানে জয়ী হন তা হলে এই জায়গায় তার চির অক্ষয় অমর কিছু একটা স্থাপন করে যাবেন পরবর্তীকালে জানা যায় রাজা চন্দ্রকেতু জিতেছিলেন এবং তিনি ফিরে গিয়ে শিলাবতী নদীতে প্রণাম করে অনেকক্ষণ স্নান করেন এবং শিলাবতী নদী থেকে কুড়ি থেকে বাইশ কিলোমিটার দূরে যে চন্দ্রকোনা স্থান রয়েছে সেখানে তিনি তার রাজবাড়ি স্থাপন করেছিলেন